ঝাড়গ্রাম জেলায় প্রধান স্বাস্থ্যসেবাগুলো এই গ্রামের মধ্যে খুবই ভালো কাজ করেছে এবং পরিষেবাগুলি খুবই ভালো এইখানের ডাক্তাররা নার্সরা খুব যত্ন সহকারে সেবা করে রুগীদের এবং আমাদের যখন দুহাজার কুড়িতে রোগ কোভিড নামক একটি ভাইরাস এসেছিলো তখন এখানে প্রত্যেকটি ডাক্তার প্রত্যেকটি নার্স খুব যত্ন সহকারে প্রত্যেকটি রুগীকে একদম সুস্থ করে তুলেছিলো এজন্য সবাই এখানে রুগীদের কাছে রুগীরা একটা আশা করে যে আমাদের এখানে স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলি খুবই ভালো খুবই যত্ন সহকারে কাজ করে এবং রুগীদেরকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে তার কারণ এই আমাদের এখানে ঝাড়গ্রামে যে লায়েন্স আই হাসপাতালটি আছে সেটি অতুলনীয় এবং খুবই ভালো